আমার সাথে থাকা প্রথম পণ্যটি হলো বাচ্চাদের বই বাচ্চাদের বই বাচ্চাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি জিনিস বাচ্চারা এ বই থেকেই তাদের প্রথম শিক্ষা লাভ করে থাকে যেহেতু বাচ্চা তো তারা তখন পড়তে পারে না নিজের থেকে এই বাচ্চাদের বই তাদেরকে সেই শিক্ষা দিয়ে থাকে বাচ্চাদের বইয়ে বিভিন্ন ধরনের গাছ পশু পাখি ছবি আঁকা থাকে বিভিন্ন রঙ হয় রঙের হয়ে থাকে যাতে করে বাচ্চারা সেই বইয়ের প্রতি আকৃষ্ট হয় এবং বইকে ভালবেসে ফেলে বাচ্চারা বইটাকে খেলার ছলে নিয়ে অনেক সময় বইকে নিয়ে খেলতে থাকে অনেক সময় সে বই থেকে খেলার ছলে তারা শিক্ষাও অর্জন করে থাকে বাচ্চারা এই বইয়ের মধ্যে থাকা পাখি পশু এগুলো দেখে প্রথম তারা ওইগুলোকে চিনতে শেখে ওগুলো সম্বন্ধে জানতে শেখে এমনকি বাচ্চারা বইয়ের বিভিন্ন অক্ষর যেমন এ বি সি এই অক্ষরগুলোকেও খেলার ছলে নিয়ে নেয় এবং ওই খেলার ছলেই শিখতে থাকে শুধু অক্ষরই নয় এ যেমন এ ফর আপেল বি ফর বল এই যে এ থেকে এ ফর আপেল বি ফর বল তারা না জানতেও কিন্তু তারা শিখে যায় যে আপেল বল ব্যাট এই সমস্ত সম্পর্কে তো এই বাচ্চাদের বই বাচ্চাদের কাছে একটা খেলার জিনিস এ সাথে সাথে একটা শিক্ষা লাভেরও একটা জিনিস তো বাচ্চাদের বই বাচ্চাদের জন্য খুবই উপকারী এছাড়া বাচ্চারা এই বই থেকে আরও অন্যান্য ধরনের অনেক কিছু শিক্ষাও অর্জন করে থাকে পুঁথিগত শিক্ষা শুধু নয় বাচ্চাদের বই কোনো পুঁথির মধ্যে আসে না তাদের এটা খেলারই অংশ এই বইতে তারা দেখতে পায় আরও অন্যান্য সম্বন্ধে যেমন ওখান থেকে তারা ও সংখ্যারও পরিচয় করে থাকে এক দুই তিন এই সমস্ত যে সংখ্যা যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় সেই সমস্ত সংখ্যা সম্বন্ধেও তারা এখান থেকে প্রথম জ্ঞান অর্জন করে থাকে তো আমার মতে বাচ্চাদের বইয়ের অনেক ইতিবাচক দিক রয়েছে